আমাদের গ্রামীণ যে এলাকা আছে সেখানে প্রায় প্রত্যেক বছরই সাংস্কৃতিক একটা করে অনুষ্ঠান হয় তাছাড়া বই মেলাগুলোও হয় সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে সংস্কৃতি খেলা এগুলো হয় আর সাংস্কৃতিক খেলা যেখানে হয় সেখানে ছোটো থেকে বড়ো পর্যন্ত সবাই খেলতে পারে তো সেখানে প্রাইজের ও ব্যবস্থা করা হয় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে প্রাইজও দেওয়া হয় আর এই সাংস্কৃতিক যে খেলা সেখানে যারা টপ হয় তাদেরকে স্টেট লেভেলে বা চ্যাম্পিয়ন লেভেলেও তাদেরকে হয় এবার আমাদের যে গ্রামীণ এলাকা তো সেই গ্রামীণ এলাকায় এই মানে সবাই খেলতে চায় না কিন্তু সেইখানে সবাইকে বলা হয় যে প্রাইজের ব্যবস্থা টিফিনের ব্যবস্থা এইগুলো করা হয় যাতে সবাই খেলতে আসে এবং এই খেলাধুলার ফলে সবারই শরীর চর্চার উন্নতি ঘটে অনেক কিছু শেখে সেখান থেকে এবং বড়ো হওয়ার একটা স্বপ্নও তারা দেখে এভাবেই উন্নতি হয় খেলাধুলার এবং গ্রামীণ খেলা বলতে সেখানে বিভিন্ন ধরণের যেমন কবাডি খেলা এবং কবাডি খেলা আছে যেখানে খেলা হয় ক্রিকেট ফুটবলও তার সঙ্গে থাকে এছাড়া যেমন রানিং করাটাও সেখানে হয় বেসবল তারপর ফুটবল এগুলোও খেলানো হয়